যোগের যে নীতিগুলি আছে নীতিগুলি তো সেগুলো আপনাকে অবশ্যই শিক্ষাদান করেন কারণ যোগা অবশ্যই মানুষকে অনেক কিছু শিক্ষা দেয় যে কীভাবে মানুষ সুস্থ থাকে কীভাবে মানুষের মানে শরীর সুস্থ থাকে এবং শরীর জীবনে অনেক মন ভালো থাকে অনেক কিছুই মানে আছে যেগুলো আমাদের টেনশনমুক্ত থাকে মানুষ তো এগুলো তো মানুষের শিক্ষায় যে দৈনন্দিন জীবনে আপনি যদি যোগা করেন বা ব্যায়াম করেন তো আপনার শরীরে কীভাবে ফ্লেক্সিবিলিটি থাকবে শরীরে সুস্থ থাকবে শরীরে কোনো রকম রোগ থাকবে না রোগ প্রতিরোধ করে এবং এগুলোই এবং এই শরীরে এই যোগব্যায়ামের জন্য অনেক রকম মানে টিউশন করানো হয় বিভিন্ন ধরনের যোগা স্কুল খোলা আছে খোলা হয় এবং সেখানে বিভিন্ন ধরনের মানুষ যায় সেখানে ভর্তি হয় এবং তারা যোগা করেন যোগা আপনার যারা মানে মোটা আর কি যাদের ওজনটা একটু ভারী তো যোগা আপনাকে সে আপনার ওজন কমাতেও সাহায্য করবে তো এখন মানুষ যারা শিক্ষিত মানুষ যারা শিক্ষা নেয় শরীরচর্চার জন্য তো যোগব্যায়ামও মানুষকে অনেক কিছু শিক্ষা দেয় তো সেই জন্য এখন যোগাও যোগা বিভিন্ন ধরনের স্কুল খোলা হয় বিভিন্ন ধরনের যোগা শেখানো হয় স্কুল আছে বা বিভিন্ন ধরনের কী বলবো যোগা শেখানোর ওর ক্যাম্পও আছে সেখানে তারা যায় বিভিন্ন ধর বড়ো থেকে ছোটো সবাই যায় তাদের শরীরে সু সুস্থ রাখতে তাদের কেউ কেউ যায় তাদের ওজন কমাতে কেউ কেউ যায় শিখতে তাদের যোগ যোগা শিখলেও মানুষ যোগব্যায়াম শিখেও মানুষ লাইফে অনেক আগে যায় তারা যোগব্যায়াম জানে তো অবশ্যই আমি বলবো যে যোগা মানুষকে শিক্ষাদানে অন্তর্ভুক্ত করে